একটি ব্যবসা শুরু করার সময়ে গ্রামের মানুষ কোন চ্যালেঞ্জের সম্মুখীন হয় হ্যাঁ গ্রামের মানুষ কোন চ্যালেঞ্জ নয় চ্যালেঞ্জের সম্মুখীন হয় কিন্তু একটি চ্যালেঞ্জ নয় অনেকগুলো চ্যালেঞ্জেরই সম্মুখীন হয় যেমন প্রথম আর্থিক অবস্থা টাকাপয়সার দিক টাকাপয়সা কম থাকার ফলে ব্যবসা ঠিকমতো খোলা যায় না ব্যবসা একটা ভালোরকমের ব্যবসা খুলতে গেলে ভালো আর্থিক অবস্থা চাই এবং ভালো টাকাপয়সা চাই এবং দু নম্বর হচ্ছে জায়গা চাই জমিজায়গা চাই মানে ব্যবসা খুলতে যতটা জায়গা লাগবে সেইমতো তার থেকে কিছুটা একটু বেশি হলেও ভালো কিন্তু তার থেকে কম হলেই হবে না একটু বেশি কিংবা যতটা দরকার ততটা হলেও চলবে এবং যোগাযোগ ব্যবস্থা যেখানে মাল নেবে এবং মাল নেওয়ার পর টাকা দিয়ে মাল নেবে সেখানে যোগাযোগ ব্যবস্থাটাও যেন ভালো হয় এবং যার কাছে নেবে সেও যেন ভালো হয় একটু খারাপ হলে হবে না যেখানে যোগাযোগ ব্যবস্থা বলতে এমন জায়গায় যোগাযোগ করতে হবে যেখানে মাল ভালো পাওয়া যাবে এবং বেচাকেনাটা ভালো হবে মাল ভালো পাওয়া গেলেই বেচা কেনা ভালো হবে তারপর গ্রামীণ ভারতে ব্যবসাকে সমর্থন করার জন্য কি করা উচিত গ্রামীণ ভারতে ব্যবসাকে সমর্থন করার জন্য এবং ব্যবসা অন্য কেউ করলে সেটা আমারও সুবিধা হয় আমি মাল পাবো ভালো মাল পাবো যাতে তাই আমার সমর্থন করা উচিত তাকে এবং তাকে সাহায্য করা উচিত যার তার যে জিনিসটা লাগবে যখন সেটা ধার হিসাবে এবং দিয়েও মানে সাহায্য করাটা উচিত খুবই উচিত এবং সাহায্য করলে এবং আমারও উপকার হবেক অন্যের উপকার করলে নিজে উপকার পাওয়া যায় যেমন টাকা পয়সার দিক থেকেও সাহায্য করা সে যদি টাকা পয়সাও খোঁজে তাকেও টাকা পয়সার দিক থেকে সাহায্য করা উচিত এবং সে যদি জমিজায়গা বলে সেখান থেকেও তার যদি কিছুটা জমি তার জমিতে হয় সেটাও তার দেওয়া উচিত সাহায্য করলে খুবই সুবিধা হয়